আমার প্রিয় পাখিদের মধ্যে পায়রা একটি বিশেষ পছন্দের পাখি এই পাখির বিশেষ আচরণ এরা দলবদ্ধ হয়ে বাস করতে পছন্দ করে তারা একা একা বাস করে না পায়রা মানুষের বাড়িতে পোষা হয় অনেকগুলো পায়রা একসঙ্গে থাকে এরা জোড়ায় জোড়ায় থাকে মেয়ে পায়রা এবং পুরুষ পায়রা কিছু পাখি রয়েছে যাদের এই বিশেষ আচরণ বাসা বাঁধা যেমন চড়ুই পাখি বাবুই পাখি শালিক পাখি এরা বাসা বেঁধে ডিম পাড়ে সেখানে বাচ্চা তোলে এটা কিছু পাখির বিশেষ আচরণ কিছু পাখি রয়েছে যাদের সংঙ্গমও আমরা দেখে থাকি যেমন হাঁস মুরগি এইগুলি আবার কিছু পাখি রয়েছে শীতকালে শীতের দেশের পাখিগুলি তাদের দেশে প্রচুর শীত পড়ে যে কারণে তারা সেখান থেকে গরমের দেশে চলে আসে গোটা শীতটা সেখানে কাটানোর পর তারা আবার নিজের দেশে ফিরে যায় গরমকালে কিছু পাখি রয়েছে পুকুরের জলে খেলা করা যেমন পানকৌড়ি জলাশয়ের জলে খেলতেই তারা পছন্দ করে

মাছরাঙা বক বা সারস পানকৌড়ি এদের দেখা যায় এদের বিশেষ আচরণ কোথায় থেকে ঝুপুস করে উড়ে এসে ছোঁ মেরে মাছ তুলে নিয়ে উড়ে গেল এরকম বিশেষ আচরণ আমরা এই ধরনের কিছু পাখিরও দেখতে পাই এছাড়া বিশেষ কিছু পাখি রয়েছে লোকালয়ে বা মানুষের বাড়িতে দোকানের সামনে রোজ একই সময়ে এসে কিচিরমিচির করতে থাকে কারণ তারা কিছু খেতে চায় তাদের যদি খাওয়া দেওয়া হয় তারা প্রতিদিন একই টাইমে সেখানে আসতে থাকবে খাবার খেতে থাকে যেমন আমার বাড়িতে এক যে কিছু শালিক পাখি রোজ আসে রোজ তাদেরকে খেতে দিই রোজ তারা খেয়ে একই টাইমে আবার উড়ে যায় এগুলি আমার পর্যবেক্ষণ করা প্রিয় কিছু পাখির আচরণ